আমাকে যে যে বিষয়ে বলে আমি সে বিষয়ে আঁকার চেষ্টা করি আমি আর অন্যান্য কোনো বিষয়ে আঁকতে যাই না কিন্তু তবুও আমার যদি বলে নির্দিষ্ট পছন্দ আমার নির্দিষ্ট পছন্দের মধ্যে আছে আমার সিনারি ভালো লাগে তারপরে কোনো মানুষের মূর্তি ভালো লাগে তারপর নকশা ভালো লাগে এবার যেখানে যে ডিজাইনটা অ্যাপ্রুভ হয় সেখানে আমি সে ডিজাইনটা করি কোনো শাড়ির পাড়ে হয়তো কোনো নকশা করলাম কোনো হয়তো গেঞ্জিতে কোনো মানুষের মুখ আঁকলাম কোনো মূর্তি আঁকলাম বা কোনো হয়তো ফেব্রিকের কাজের উপর তখন হয়তো কোনো ফুল আঁকলাম এরকম যখন যেখানে যেটা বলবে সেটা আমার আমার তো মতামত আছে আমার ভালো লাগা তো আছে কিন্তু আমার ভালো লাগার সঙ্গে কি সবার ভালো লাগা মিলবে তারপর সব জায়গায় কী সব কিছু হয় সেখানে যেখানে যেরম প্রয়োজন আমি সেখানে সে জিনিসটাই আঁকার চেষ্টা করি এবং যথাযথভাবেই আঁকতে চাই এবং ভালোবাসাটা তো অবশ্যই থাকে না যে জিনিসটার প্রতি ভালোবাসা ফুল আঁকতে গেলে ফুলের ভালোবাসাটা সেখানে ফুটে ওঠে কোনো আঁকার মাধ্যমেই তো সেটা ফুটে ওঠে